আমার বই পড়তে খুবই ভালো লাগে আমি প্রত্যেকদিন নিয়ম করে একটা না একটা গল্প বই পড়েই থাকি এবং এটা আমার নেশাও বটে বই আমার কাছে খুবই প্রিয় একটি জিনিস আমি বিভিন্ন রকমের বই পড়তে ভালোবাসি যেমন গল্পের বই উপন্যাস ছড়া প্রভৃতি বইয়ের পাশাপাশি আমি কিন্তু প্রতিদিন নির্দিষ্ট করে পত্রিকা এবং সংবাদপত্র পড়ি প্রত্যেকটা সপ্তাহেই একটি করে নির্দিষ্ট পত্রিকা প্রকাশ হয় এবং আমি সেই এ পত্রিকা কিন্তু প্রত্যেক সপ্তাহে নিয়ম করে পড়তে থাকি তাছাড়াও প্রতিদিন আমাদের বাড়িকে সংবাদপত্র আসে যেমন সংবাদ যেমন এবিপি আনন্দ এর থেকে এই যে সংবাদপত্র এই সংবাদপত্র পড়ে আমি প্রত্যেকদিন কী চলছে আমাদের রাজ্যে আমাদের দেশে এছাড়াও দেশের বাইরের খবরাখবর আমি কিন্তু পেতে পেয়ে থাকি তাই আমি কিন্তু বই ছাড়াও সংবাদপত্র এবং পত্রিকার সাথে যুক্ত থাকি এবং এইগুলো নিয়ম করে পড়তে থাকি